আমাদের পুরুলিয়া জেলায় ছাপ অনেক বাইরের রাজ্য থেকে বা বাইরের জেলার থেকে অনেক কর্মচারী ও অনেক ছাত্ররা পড়াশুনা করতে আর কর্মচারীরা নিজেদের কাজের উদ্দেশ্যে আসে এখানে ছাত্রদের জন্য কম মূল্যে অনেক ছাত্রনিবাস ছাত্রাবাস আছে যেখানে তাদের থাকা খাওয়া নিয়ে সুব্যবস্থাও আছে এবং কর্মচারীদের জন্য কর্মচারীদের জন্য এখানে ক একটু বেশি ভাড়া দিয়ে বাড়ি পাওয়া যায় এখানে ওদের কাজের ওদের যে ওরা যে কাজের জন্য এসেছে সেখানে যাওয়ার জন্য ওদের পরিবহন ব্যবস্থা খুব ভালো ক কম মুল্যে টোটো রিকশা বাস পাওয়া যায় যারা তাদেরকে পরিবহন করে এবং তাদের এবং এই ছাত্রনিবাস বা বাড়ি ভাড়ার কাছাকাছি দোকানপত্র যেটার থেকে নিজেদের যেটার থেকে নিজেদের বাম প্রয়োজন মতো জিনিস ব্যবহারের জিনিস তারা নিতে পারে এইসব সুবিধাগুলো এই ছাত্রনিবাস ও যারা কাজের জন্য পুরুলিয়া জেলায় এসে থাকে তারা সুবিধাগুলো পায়